আমার গাছের ভালো যাতে স্বাস্থ্য হয় সেই জন্য আমি প্রথমে যারা গাছ রোপণ করে বিভিন্ন নার্সারিতে যাই যেয়ে নার্সারির দাদাদেরকে বলি যে কীভাবে আমি গাছটা রোপণ করবো কীভাবে আমার গাছটা ভালো স্বাস্থ্য হবে ভালো ফল হবে সেই পরামর্শগুলো আমাকে দিন তখন ওনারা বলে যে ঠিক মতো জল দিন গাছে মাটিটা কুপিয়ে রাখুন কুপিয়ে তার মধ্যে জল দিন সার দিন অল্প অল্প আবার গোবর সার জৈব সার এগুলো দিলে খুব ভালো ফ স্বাস্থ্য হয় গাছের আর গাছের স্বাস্থ্যর জন্য আমি ওদের কাছেই পরামর্শ নিই ওরা আমাদেরকে বলে যা করতে তাই আমরা করি